হ্যালো আশা কী করছিস বলছি তোর কাছে একটু সাহায্য দরকার ছিল যদি বলতিস খুব ভালো হয় হ্যাঁ বলছি আমার আধার কার্ডের সারনেমটা তো চেঞ্জ করতে হবে বিয়ের পরে সেটা চেঞ্জ হয়েছে আর আমার ফোন নাম্বারটাও আধার কার্ডের সাথে লিঙ্ক করা নেই সেটা কোথায় গিয়ে করলে ভালো হয় একটু যদি বলতিস ও সাইবার ক্যাফে ও কী নিয়ে যেতে হবে আর কী কী লাগবে না লাগবে ও আধার কার্ডটা নিয়ে গেলেই হবে ঠিক আছে আর কিছু ঠিক আছে তাহলে আমি সন্ধ্যেবেলা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে করে নিলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি সন্ধ্যেবেলায় গিয়ে করে আসি থ্যাংক ইউ রে আমাকে সাহায্যটা করার জন্য